ধর্মের সমালোচনা বলতে বোঝানো হয় ধর্মীয় ধ্যান ধারণা ধর্মীয় মতবাদ ধর্মের যথার্থতা ও ধর্মচর্চার সাথে সংশ্লিষ্ট আচার অনুষ্ঠান প্রথা রীতি এবং তৎসংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক ইঙ্গিতসমূহের গঠনমূলক সমালোচনা ধর্মের সমালোচনার একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে সুদূর অতীতে প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে দার্শনিক সমসের নাস্তিক পিথাগোরাসের মতবাদ থেকে শুরু করে খ্রিষ্ট প্রাচীন রোমে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রচিত দার্শনিক লুক্রেশিয়াসের রচনা প্রভৃতি ধর্মের সমালোচনার আদিমতম নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ধর্মের সমালোচনার বিষয়টি জটিল জটিল আকার ধারণ করে কারণ পৃথিবীর বৃহত্তম বিভিন্ন সাংস্কৃতিক ও ভাষা ধর্মের চরিত্র সব সংজ্ঞা ও ধারণা পাওয়া যায় যেগুলো একটি আরেকটির থেকে নানাভাবে আলাদা ধর্মীয় মতবাদ সমূহের মধ্যে এবং এইরূপ অসংখ্য সুনির্দিষ্ট বিচিত্র মতবাদের অস্তিত্ব থাকায় প্রায়শয় নির্দিষ্ট করে বলা সম্ভব হয় না যে ঠিক কি ধর্মীয় মতবাদকে উদ্দেশ্য করে সমালোচনা করা হচ্ছে পৃথিবীর সব স্বতন্ত্র ধর্মই নিজেদের মতবাদের সত্যতা দাবি করে এবং অন্যান্য সব স্বতন্ত্র ধর্মীয় মতবাদকে নাকচ করে সমালোচনাকারীরা ধর্মীয় সমালোচনাকারের সাধারণত ধর্মগুলোকে সেকেলের অনুসারী ব্যক্তির জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর ও বৈজ্ঞানিক অগ্রগতির পথে প্রতিবন্দকতা স্বরূপ ও নৈতিক আচরণ ও প্রথার উৎস এবং সামাজিক নিয়ন্ত্রণের রাজনৈতিক হাতিয়ার হিসাবে বিবেচনা করে থাকে এবং প্রাচীন মধ্যযুগীয় পৃথিবীতে আধুনিক শব্দের ব্যুৎপত্তিগত লাতিন শব্দমূলককে বোঝানো হতো ব্যক্তিবিশেষের উপসনা করার গুণ হিসেবে কখনোই মতবাদচর্চা কিংবা জ্ঞানের উৎসকে নির্দেশ করতে ব্যাহত হতো না ধর্মের আধুনিক ধারণা এবং এক বিমূর্ততা যা ধর্মকে কতগুলো স্বতন্ত্র বিশ্বাস এবং বা মতবাদের সমষ্টি হিসাবে উপস্থাপন করে ধর্মের অর্থ হিসেবে এটি অতি সাম্প্রতিক একটি উদ্ভাবন ইংরেজি ভাষায় যার ব্যাপক ব্যবহার সপ্তাদশ শতাব্দী থেকে লক্ষণীয় এ সময় ধর্ম বলতে বোঝানো হতে থাকে উপাসনা ধর্মকে ইতিহাসবিদ ইতিহাসবিদরা এর কারণ হিসেবে প্রতিষ্ঠান সংস্কারের সময় খ্রিস্টধর্মের বিভাজন ও ভ্রমণের যুগে বৈশ্বয়নকে দায়ী করে এই যুগে ইউরোপিদের সাতে অসংখ্য ভিন্ন ও এভাষার দেশি বিদেশি জনপদের যোগাযোগ স্থাপন আরও সাধারণ একটি ব্যাপারে পরিণীত হয় আবার এই সব জনগোষ্ঠীর মধ্যে অনেকেই নিজ ভাষায় ধর্মীয় ভাবপ্রকাশের জন্য এর সমতুল্য ধারণা বা সমার্থক শব্দ ছিল না সপ্তাদশ শতকেই সেই সময় যখন ধর্মের ধারণা ও আধুনিক আকার পেতে শুরু করে যদিও বাইবেল এবং অন্যান্য প্রাচীন পবিত্র মূল ভাষার লিখিত সংস্করণের ধর্মের সাধনার কোনো সুস্পষ্ট উল্লেখ ছিল না এমনকি যে সাংস্কৃতিক এই ধর্মগ্রন্থগুলো সময় লেখা হয় কিংবা যারা এই গ্রন্থগুলো অনুসরণ করতেন তাদেরই ধর্মের কোনো সুস্পষ্ট ধারণা ছিল না উদাহরণস্বরূপ গ্রিক শব্দ একথা বলা যায় যেটি জেফাইরাসের মতো প্রখ্যাত গ্রিক লেখকরা উপাসনা অর্থে ব্যবহার করতেন অথচ আজকের দিনে নিউ টেস্টামেন্টের এই অনুবাদ থেকে করা হয়েছে ধর্ম হিসেবে মধ্যযুগীয় উক্ত শব্দটি উপসনা কিংবা এই সমার্থক ভাবপ্রকাশের ব্যাহত হতো আবার অধিকাংশ সময়ে আধুনিক ইংরেজি অনুবাদ করা হয় ধর্ম হিসেবে কিন্তু সপ্তাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত অনুবাদকেরা এই শব্দটি ব্যবহার করতেন এবং বোঝাতে এমনকি খ্রিস্টপূর্ব প্রথম শতকেও গ্রিক দার্শনিক জেফিরাস গ্রিক সম্প্রদায় অর্থে ব্যবহার করতেন যার সাথে আধুনিককালে এক সের বিমূর্ত ধারণা ও বিশ্বাসের সমহার হিসেবে ধর্মের যে সংজ্ঞা প্রণীত হয়েছে তার কোনো সম্পর্ক নেই যদিও বর্তমানকালে অনেকেই কে ইহুদি ধর্ম হিসেবে অনুবাদ করেন উনবিংশ শতকের প্রথম চলিত ভাষা বৌদ্ধধর্ম কনফুসিয়ানিজম প্রভৃতি শব্দের উন্মেষ ঘটে সুদীর্ঘ ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যেহেতু ধর্ম বোঝাতে কোনো শব্দ ছিল না এমনকি এর কাছাকাছি ভাব প্রকাশ করে এমন কোনো শব্দ না থাকায় যখন আঠেরোশো তিপ্পান্ন সালে মার্কিন গুলো জাপানের উপকূলে এর জলসীমায় অবস্থান নেয় এবং তৎকালীন জাপান সরকারকে অন্যান্য অনেক বিষয়ের সথে ধর্মের স্বাধীনতাকেও রাষ্ট্রনীতি হিসেবে স্বীকার করে এবং সন্ধিপত্রে সাক্ষাৎকারের জন্য চাপ দিতে থাকে তখন জাপান সরকার বাধ্য হয় এই পশ্চিমা ধারণা গ্রহণ করতে